আমাদের এখানে পশ্চিমবঙ্গের নিবেদন শিল্প অঞ্চলে প্রচুর খ্যাতি বেড়েছে উন্নয়নের জন্য আর সমাজে নাচ গান আবৃত্তি স অর্থ সামাজিক উন্নয়নে এ জন্য খ্যাতি বেড়েছে ছোটো ছোটো বাচ্চারা ইস্কুলে সব নাচ পারফম করে বড়োরা এখনকার দিনে মায়েরাও এখন সমাজের সঙ্গে যুক্ত হয়েছে তারপরে বাবা মাদের সাপোর্টও আছে এই গান বাজনা নিয়ে পুরো পরিবার নিয়ে আগে আগের মতো আগের মতোন কিছু নেই এখন আস্তে আস্তে আরো উন্নতি হচ্ছে উন্নতি বাড়বে সমাজে তো আরো আমাদের সহযোগিতা করা খুবই দরকার আরো আরো উন্নতি যাতে হোক আমরা সবাই হাতে হাতে মিলিয়ে এই সব করে যাবো আর বাচ্চাদের আরও উৎসাহ দেবো নাচ গানের জন্য